সামাজিক মিডিয়া বা প্ল্যাটফর্মগুলি শিল্প বা কারুশিল্পে নিযুক্ত ব্যক্তিদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন কিছু গরীব দুঃস্থ মানুষদের জন্য সত্যি টাকা জোগাড় করা সম্ভব হয় না তাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যেমন আজকালকার দিনে খুব ফেমাস একটা জিনিস হল মেকআপ শেখা এবং সেলাইয়ের কাজ করা এই মেকআপের ক্ষেত্রে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্মগুলি আছে সেগুলি তাদেরকে খুব সাহায্য করে চলেছে যেমন তাদেরকে ফ্রীতে অনলাইনের ক্লাস করে তাদেরকে ডেমো দেখানো হচ্ছে ডেমো মিন্স তাদেরকে মডেল সাজিয়ে তাদের উপরে নানারকমের সাজসজ্জা পোশাক পরিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে কীভাবে কি করা হচ্ছে যেটা আমাদেরকে অন্য জায়গায় গিয়ে শিখলে অনেকটা টাকা মূল্য দিতে হতো কিন্তু আমরা সেটা বাড়িতে বসেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খুব উপকার হচ্ছে এবং সেলাইয়ের কথায় আসা গেলে সেলাই করার জন্য আমাদেরকে বাড়তি একটা মেশিন কিনতে হতো খরচা করতে হতো কিন্তু আমরা সেটা বাড়িতে বসেই খুব ভালো ভাবে ফোন দেখে আমরা সেটা শিখতে পারছি যে আমাদের জীবনে খুব উপকার হচ্ছে বলে আমি মনে করছি অতএব সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি শিল্প ও কারুশিল্পে নিযুক্ত ব্যক্তিদেরকে খুব সাহায্য করে চলেছে